আমি ভবিষ্যতে সৈনিক হতে চাই কারণ আমি ছোটোবেলা থেকেই ভাবতাম যে সৈনিক হব দেশের জন্য কিছু করব এই জন্যই সৈনিক হতে চাই কারণ সৈনিক হলে যে আনন্দ দেশের গর্ব আমাদের সৈনিকরা আমাদের দেশের শত্রুদের হাত থেকে রক্ষা করে আর এই সৈনিক হওয়ার কারণ আরেকটি হল যে আমাদের পরিবারকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই গর্ববোধ করে যে আমরা দেশের জন্য কিছু করতে পারি আর এই সৈনিক হওয়ার আরও একটি কারণ হল যে আমাদের শরীরে শরীর স্বাস্থ্য সবকিছুই ভালো থাকে সৈনিকের সৈনিকের এমনই যা আমাদের দেশকে রক্ষা করে অন্যান্য দেশের হাত থেকে এই জন্য আমরা সৈনিক হয়ে আমরা নিজেদেরকে গর্ববোধ করি যে আমরা ভারতীয় এই জন্য ভারতীয় সৈনিক আমাদের দেশের তৃতীয় স্থান অধিকার করে রয়েছে এ জন্যে আমি সৈনিক হিসাবে দেশকে রক্ষা করতে চাই